পর্যটকরা পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে পারে এইভাবে যে তারা যখন আমাদের দেশে ঘুরতে আসে যেমন হিন্দুদের হিন্দু দুর্গা পূজা মুসলিমদের ঈদ সবে বরাত এই সব কিছু অনুষ্ঠানের মাধ্যমে তারা দেখে কীভাবে গুনো পালন করি আমরা এইভাবেই দেখে তারা পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে পারে তাছাড়াও যেমন কলকাতায় জাদুঘর চিড়িয়াখানা মুর্শিদাবাদ এখানে কিছু দেখার মতো জিনিস আছে সেইগুলো দেখলে তারা বুঝতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে যে পশ্চিমবঙ্গের লুকনো ইতিহাস কি ছিল আগে কীভাবে পালন হতো এখন কীভাবে পালন হয় সেইগুলোর সঙ্গে এইগুলো দেখে তারা বুঝতে পারে যে পশ্চিমবঙ্গে কে কীভাবে তাদের উৎসবগুলো পালিত হয় এই অজানা ইতিহাসগুলো তারা এইভাবেই জানতে পারে কিন্তু পর্যটকরা আমাদের দেশে বেড়াতে এসে যখন তারা এইগুলো দেখে দুর্গোৎসব ঈদ সবে বরাত তারা ভাবে যে এইভাবেই কি তাদের উৎসব আগে থেকেই পালন হয়ে আসে এইভাবে দেখেই তারা বুঝতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাস ও সংস্কৃত সম্পর্কে এটাই আমি বলতে চাই